হ্যাঁ আমি হচ্ছে রাহুল বলছিলাম ইয়ে আমি কি অঞ্জলি স্টুডিওতে রাজুদার সাথে কথা বলছি না সামনের বছর আমি একটা আমার পারিবারিক ছবি তুলতে চাই আর কি দুহাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের আপনার কি কোনো একটা দিন ফাঁকা হবে

যদি হচ্ছে বন্ধের দিন শনিবার রবিবার এই রকম কোনো একটা দিন হয় কারণ ওই দিন সকলে বাড়িতে থাকে আর কি ওই রকম কোনো একটা দিন হলে ভালো হয় আর কি শনিবার বা রবিবার দেখে না না যে কোনো সময়ে আসতে আপনার যেটা সময় হবে আপনি বাড়িতে এসে তুলে দেবেন আপনার যেদিন সময় হবে বিকালেতে আপনি বলবেন শনিবার রবিবার হ্যাঁ আপনাকে একটু বাড়িতে এসে তুলে দিতে হবে ওটাতে কি আপনার একটু বেশি টাকা লাগে নাকি যদি বাড়িতে এসে তুলে দেন না না না আপনাকে আমাদের বাড়িতে আসতে হবে বাড়িতে এসে তুলে দিতে হবে আমরা এমনি পারিবারিক ছবি এরকম চারটে কপি বার করতে চাই আর কি দিয়ে সেগুলো বাঁধিয়ে নিতে চাই বাঁধিয়ে রেখে দেবো আর কি আপনি কি বাঁধিয়েও দিতে পারেন একদম

হ্যাঁ আপনি বলবেন যদি বলেন যে অগ্রিম দিতে হবে তাহলে অগ্রিম আমি কিছু টাকা পাঠিয়ে দেবো তা নইলে যে ছবি তুলতে আসবে তার কাছেই একদম সোজাসুজি যত টাকা হবে সেটা দিয়ে দেবো আর কি আপনি তাহলে আমাকে একটু আগে থেকে জানিয়ে দেবেন কোন শনিবার রবিবার আসছেন শনিবার বা রবিবার সামনের মাসের তাহলে আমি সেই মতো সব কিছু ব্যবস্থা করে রাখব আর কি হ্যাঁ আমাকে এই নাম্বারেই জানিয়ে দেবে ঠিক আছে তাহলে